স্থানীয় স্কুলে ভর্তির পদ্ধতি মধ্যে আমরা প্রথমেই আসি প্রাথমিক স্কুলে ভর্তির পদ্ধতি প্রথমেই বলি বাচ্চার বয়স প্রাথমিক স্কুলে বয়স ভর্তি হওয়ার জন্য বাচ্চার বয়স হতে হবে ছয় বৎসর এবং বাচ্চার বার্থ সার্টিফিকেট লাগবে এই নথিগুলি প্রাথমিক স্কুলে ভর্তির জন্য লাগবে এবং প্রাথমিক স্কুলে পাস করার পর উচ্চ প্রাথমিকে যাওয়ার জন্য সেই প্রাথমিক স্কুলের স্কুল লিভিং সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট এবং শেষ ক্লাসের রেজাল্ট লাগবে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ বা ভর্তি হওয়ার জন্য ভর্তির জন্য স্কুলে একটি নির্দিষ্ট টাকা লাগে এটি বিনামূল্যে একদমই নয় নির্দিষ্ট বিদ্যালয়ের একটি নির্দিষ্ট মূল্য বা ফিস আছে এই ফিসটি জমা দিয়ে ছাত্রছাত্রীরা সেই বিদ্যালয়ে ভর্তি হয়